প্রতিদিন কথোপকথনে ব্যবহৃত কিছু বাংলা বা সাধারণত বাক্যাংশগুলো হচ্ছে তোমরা কোথায় যাবে আমি কী খাব তুমি কোথায় আছো ঠিকঠাক কাজ হচ্ছে কিনা বা আমি কী এটা খেতে চাই আমাকে ভাত দাও আমাকে জল দাও এই ধরনের গাদা ধরনের বাক্যাংশ রয়েছে এবং বাগধারা রয়েছে যেগুলি কিনা আমরা প্রতিনিয়তই ব্যবহার করে থাকি জীবনে বলতে গেলে দৈনিক জীবনে যে খাওয়াদাওয়া থেকে শুরু করে বসার শোওয়া এমনকি ঠিকঠাকভাবে দিন চলছে কিনা এই ধরনের গাদা ধরন মানে অনেক বাক্যাংশ রয়েছে যেগুলো আমরা প্রায়শই ব্যবহার করে থাকি